হ্যালো আমার দুধ লাগবে দ দই লাগবে টক দই লাগবে মিষ্টি দই এই ছানা ফানা সব লাগবে টক দই কিরম দাম আমার দুধ দুধ দুধটা লাগবে আমি দুধ খাই না দুধটা বেশি লাগবে আমার আম পাঁচ লিটার দুধ লাগবে হ্যাঁ দই দই লাগবে লাগবে এই এই দশটা দশটা ভাঁড় লাগবে আড়াইশো দাও না আড়াইশো করে দাও না হ্যাঁ দাম কিরকম দাম এত দাম হয় নাকি একটু কম করো না তাহলে যাই তোমার দোকানে একটু কম হলেই ভালো হয় দুধটা আমার আমার বেশি লাগে না দুধ দুধ আমার খুব আমার দুধটা বেশি লাগে দুধটা বেশি লাগে হ্যাঁ হ্যাঁ আমার এই এই ছানার জিনিস লাগবে ছানা পাঁচ কিলো লাগবে